শুধু আমার এলাকাই নয় সমস্ত এলাকায় শিক্ষার্থীরা স্কুলে এবং কলেজে যে পোগ্রাম বা কোর্স দ্বারা উপকৃত হয়ে থাকে বলে আমি মনে করি এই সমস্ত কোর্স বা পোগ্রামের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল বিকাশ ঘটে একে অপরের সঙ্গে সমন্বয়ে দায়িত্ব নিয়ে কর্ম করার বা কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং সৃজনশীল বিকাশ হয়ে থাকে এই ক্ষেত্রে তারা দলগতভাবে যেভাবে কাজ করে থাকে বিভিন্ন দল গঠনের প্রবণতা বা নেতৃত্ব দেওয়ার যে প্রবণতা বৃদ্ধি পায় বলে আমি মনে করি এবং এই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তারা বিশেষ জ্ঞান আরোপ করে বলে আমার মনে হয় বা তাদের জ্ঞান বৃদ্ধি পায় তো এখে এরম ধরনের পোগ্রাম অবশ্যই করা উচিত এবং খুব অল্প বয়স থেকেই উচিত এবং এর ফলে তাদের একাধিক বিকাশ ঘটবে জ্ঞান ও বুদ্ধির বিকাশ ঘটবে এবং এগুলো অত্যন্ত একটি দৈনন্দিন জীবনে বা ভবিষ্যতের জন্য তাদের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জিনিস বলে মনে করা হয় এবং এগুলি সুযোগসুবিধা সৃষ্টি করবে মানুষকে একাধিক রকম কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দানের ক্ষেত্রে তো অবশ্যই এগুলি শুধু আমার এলাকা নয় সমস্ত এলাকাতেই বা সমস্ত স্কুল কলেজের শি শিক্ষার্থীদের অবশ্যই এগুলি বিশেষ ভূমিকা পালন করে বলে আমি মনে করি